হ্যাঁ আমাদের স্কুলে তো বড়ো লাইব্রেরি ছিলো লাইব্রেরিটা আমাদের বড়োই ছিলো আর হচ্ছে সারা সপ্তাহে আমাদের একদিনই ক্লাস থাকতো লাইব্রেরি ক্লাস সেই সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম কখন আমাদের লাইব্রেরি ক্লাস হবে আমরা বই নেবো আর ছোটবেলায় লাইব্রেরিতে মানে ফাইভ সিক্সে যখন পড়তাম তখন লাইব্রেরিতে মানে অপেক্ষাই করতাম যে কখন একটা সপ্তাহ একটা আমাদের লাইব্রেরিতে আবার এক সপ্তাহে একটা বই দিলে পরের সপ্তাহ তার পরের সপ্তাহ দু সপ্তা করে রাখা যেতো তো আমরা বইই পড় খুবই মানে বই পড়তে ভালো লাগতো সেই জন্যেই আমরা পড়তাম ছোট ছোট গল্পগুলো পড়তে তো আরও বেশি ভালো লাগতো আর এ এই লাইব্রেরিতে আর ছোটবেলাতে লাইব্রেরিতে পড়েছি হচ্ছে আবোল তাবোল পড়েছি তারপরে হচ্ছে চাঁদের বুড়ির গল্প পড়েছি ইশপের গল্প পড়েছি তারপরে হচ্ছে আমরা টেনিদা পড়েছি ফেলুদাও পড়েছি তারপরে অনেক ধরনের গল্প পড়েছি